যদি আমাকে বলা হয় যে সম্পাদনা ও সংশোধনের কাজ করতে তাহলে আমি অবশ্যই সম্পাদনার কাজ বললে অবশ্যই ভেবে দেখবো যে আমার নিজেস্ব চিন্তনশক্তিকে কাজে লাগিয়ে আমার নিজেস্ব ক্রিয়েটিভ যেটা আর কি নিজের মধ্যে ব্যাপার আমার কল্পনাশক্তি সেই সেইটাকে কাজে লাগিয়ে আমি কি করে সম্পাদনা করতে পারি আর যদি সংশোধন করতে বলা হয় তাহলে তো অবশ্যই আমি পাঁচজনের লেখাকে পাঁচরকম দৃষ্টিভঙ্গি থেকে দেখেই সংশোধন করবো আমার নিজেস্ব দৃষ্টিভঙ্গি আলাদা এই ব্যাপারে কোনো কিছু নেই যে পাঁচরকম লেখা পাঁচজনের পাঁচরকম হয় এবং পাঁচরকম দৃষ্টিভঙ্গি থেকেই সেটা সঠিক হয় এবং সম্পূর্ণভাবে সমৃদ্ধ হয় সুতরং সেদিক থেকেও সম্পাদনা এবং সম সংশোধনের কাজ করতে হলে আমাকে পাঁচরকম দৃষ্টিভঙ্গি থেকেই নিজেকে বিচার করতে হবে সমস্ত লেখাকে বিচার করতে হবে নিজেকে বিচার করতে হবে পাঁচরকম দৃষ্টিভঙ্গি থেকে এবং এই কাজটা করলে আমি আরও সমৃদ্ধ হবো আমি যতো জানবো যতো মত আসবে আমার কাছে আমার কাছে তত বেশি পথ খুলবে এটাই আমার বলার ছিল